হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে কেন হবে না তো আপনি কি চলে আসছেন না কবে আসবেন আচ্ছা ঠি আচ্ছা ঠিক আছে কোনও অসুবিধা নেই আপনি বাস স্ট্যান্ডে এসে আমাকে কল করবেন আমি চলে যাব আবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আমি বাস স্ট্যান্ডে পৌঁছে দেব আচ্ছা ঠিক আছে আপনারা কত জন আসবেন আচ্ছা ঠিক আছে কোনও অসুবিধা হবে না হচ্ছে আপনি আসুন আমি কম কোস কম সম করে করে দেব আমি ওটা আড়াই হাজার টাকা নিই সবার কাছে তো অনেকটা তো ঘোরানোর আছে তো আপনি দু হাজার টাকা দেবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ কোনও অসুবিধা হবে না আমি সব জায়গা জানি যেখানেই যেখানে না না কোনও খাওয়া দাওয়ার টাকা দিতে হবে না হ্যাঁ হ্যাঁ ওই টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে ঠিক আছে আপনারা কোনও অসুবিধা নেই এই নাম্বারে কল করবেন আপনারা বাস স্ট্যান্ডে এসে আমি ঠিক টাইমে গিয়ে আপনাদেরকে তুলে নেব

আচ্ছা ঠিক আছে কোনও অসুবিধা নেই হম হ্যাঁ ঠিক আছে রাখুন